আমার ঠাকুমার এক রেসিপি ছিল আলুর বড়া আলুর বড়াটা একদিন আমি আমার শ্বশুরবাড়িতে খাইয়েছিলাম বলেছি আমার শাশুড়িমা বলেছিল খুব সুন্দর বানিয়েছো কীভাবে বানিয়েছো আমাকে বলবে আমি বললাম ঠিক আছে বলব ওটাকে আমি আমার ঠাকুমা যেভাবে করতো আলুটাকে কুড়ে কুড়ার পরে কিছুক্ষণ লবণ টবণ মাখিয়ে কড় একটা জায়গায় রেখে দেওয়া হল সেটার থেকে জল ঝরে যাওয়ার পর থেকে ওটার সাথে এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ওইটার সাথে মিক্সড করে তেলের সাথে হালকা ছোটো ছোটো করে বড়া বড়া করে দিয়েত্তে শুরু করলাম দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আস্তে আস্তে উল্টাতে শুরু করলাম যাতে সবগুলোই লাল লাল করে ভাজা হয় ওই লাল লাল ভাজা হওয়ার পরে ওটাকে তুলে নিলাম তারপরে ওইটার সাথে আবার ডিম ফাটিয়ে ডিমের সাথে দিয়ে আবার হালকা তেলের সাথে ভা ভেজে দিলাম তালেই তৈরি হয়ে গেল ঠাকুমার রেসিপি আলু বড়া